হ্যালো রূপা কেমন আছিস অনেক দিন তোর সাথে কথা হয়নি হ্যাঁ আমি ভালো আছি হ্যাঁ যে জন্য তোকে আমি ফোন করেছিলাম সেটা হল আমার কাছে না একটা পুরনো অ্যালবাম আছে সেখানে অনেক পুরনো ছবি আছে সেটা থেকে থেকে নষ্ট হয়ে যাচ্ছে তাই আমি ভাবলাম যে ওই ছবিগুলো ডিজিটাইজ করে করে ব্যাকআপে রেখে দেব কিন্তু আমি বুঝতে পারছি না যে কীভাবে ছবিগুলো আপলোড করতে হয় আমি শুনেছি তোর এই সম্পর্কে অনেক ভালো জ্ঞান আছে তাই আমাকে এই ব্যাপারে একটু সাহায্য কর না ছবিগুলো কীভাবে আপলোড করব একটু যদি বলে দিস খুব ভালো হয় হ্যাঁ বল আমি শুনছি ও বাবা এত কিছু করতে হয় হ্যাঁ আমি তো এখন বাড়ি আছি এত কিছু কীভাবে করব আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি কিন্তু আমি করতে গেলে মনে হয় গণ্ডগোল হয়ে যেতে পারে বুঝেছিস তো তাই আমি তোর কাছে গিয়ে করতে চাই তুই কখন ফ্রি থাকবি বল আমি তাহলে সেই সময় তোর কাছে গিয়ে করব সন্ধের সময় হ্যাঁ ঠিক আছে আমিও সন্ধের সময় ফ্রিই থাকি তাহলে ওই সময় আমি তোর বাড়ি গিয়ে কাজটা করে নেব ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাখলাম তাহলে হ্যাঁ